সবচেয়ে সুন্দরবন হচ্ছে নিরিবিলি জায়গা যেখানে পশু পাখি দেখার জন্যে চেঁচামেচি করার কোনো দরকার নেই আবার চেঁচামেচি করতে দেবেেন না নিস্তব্ধ মানে নিঃশব্দ সেইভাবে সেখানে প্রবেশ করতে হবে যেমন পাখি প্রকল্পে ঢুকলে সেখানে চেঁচামেচি করলে কোনো পাখিই দেখতে পাবে না এবং পাখির সাথে কোনো টাচই হবে না কেননা ওই সব জায়গা হচ্ছে নির্জন এলাকা এবং খুব শান্ত শিষ্ট এলাকা আর ব্যাঘ্র প্রকল্প প্রকল্পে ঢুকলে কোনো তো আওয়াজই হবে না ওই সব জায়গা খুব নির্জন